সূর্যাস্ত এবং সূর্যোদয় যে কোনো ফটোগ্রাফারের জন্য অনুপ্রাণিকমূলক বিষয় প্রকৃত পক্ষে একটি ভালো সূর্যাস্তের ছবি প্রায়সই অনেক লোক প্রাকৃতিক ফটোগ্রাফিতে অংশ আগ্রহী হয়ে ওঠে একটি দুর্দান্ত ক্যামেরা বা প্রশিক্ষণের প্রয়োজনে ক্যামেরা সহ প্রায় যে কেও দুর্দান্ত সূর্যাস্তের ছবি তুলতে পারে দুর্দান্ত খবর সূর্যোদয়ের ভালো ছবি তোলা আশ্চর্যজনকভাবে সহজ আমরা গ্যালারিতে বা আসল অনেক সূর্যোদয়ের ফটোগ্রাফ প্রদর্শন করি না আপনি তারা বিক্রি করে কঠিন কারণ প্রায় প্রত্যেকেই কয়েকটি দুর্দান্ত সূর্যাস্ত রয়েছে যা তারা নিজেদের ছবি তুলেছে আমার কেনার পরিবর্তে তাদের ক্যামেরা দখল করে আমাকে আলোর তোলার ছবি দেখতে পারি ফলস্বরূপ আমাকে প্রায়শই আ পেসাদার ফটোগ্রাফারদের দ্বারা সূর্যাস্তের ফটোগুলি মূল্য মূল্যায়ন করতে বলা বলে মনে হয় প্রাকৃতিক ফটোগ্রাফির জন্য এটি পেশাগত বিপদ এবং আমি দ্রুত শনাক্ত করতে শিখেছি যে বেশিরভাগ লোকে কোথাও কোথাও সূর্যাস্তের ছবি প্রকাশ করা কঠিন নয় এবং ক্ষেত্রে আপনি একটি আকর্ষণীয় জিনিস সূর্যাস্তের বা সূর্যোদয়ের ছবি তোলা বা যে সৌন্দর্যের যে জিনিসটি দেখতে পাওয়া যায় সেটি খুব দুর্দান্ত ও মানুষের মনে স সৃষ্টি করে এখানে আমরা এটি হওয়ার আগে একটি ভালো সূর্যোদয়ের পূর্বাভাস বা সূর্য যখন উঠে তখন মানুষ ছবি তুলতে আগ্রহী করে তখন একটি যে সময় সেই সময়ে ছবিটি খুব ভালো আসে মানুষের মনও জয় করে নেয় সেই ছবিটি দেখে মানুষ ও ফটোগাফারদের এটা খুব ভালো জিনিস যে তাদের ছবি দেখে মানুষ খুশি হচ্চে ও তাদের দক্ষতার চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক দ্বারা যে ছবিগুলো তোলা হয় সেগুলি অনুসরণ করে তোলার আশ্চর্য ফলাফল অনেকেই মনে করেন কয়েকটি মূল্য ও তাছাড়া সূর্যর যে উদয় হয় সেই ছবিটি খুব সুন্দর হয় দেখতে বা যখন অস্ত যায় সেটিও দেখতে খুব ভালো হয়